আমার প্রিয় মাছ হল ইলিশ তবে ইলিশ মাছ তো সব সময় পায় না বা আর্থিক অবস্থায় অত দামের জন্য কেনাও যায় না তাই আমি সাধারণত দেশি মাছ বিশেষ করে রুই কাতলা মৃগেল এগুলি খেতে খুব পছন্দ করি এছাড়াও চিংড়ি মাছের পোস্ত খেতে আর মালাইকারি খেতে আমি খুব পছন্দ করি তো মাছ যেহেতু বাজারে ইলিশ মাছ খুব কমই পাওয়া যায় ইলিশ মাছের পোস্ত খুব সুন্দর ইলিশ ভাপা যেটাকে বলা হয় এমনকি কলা পাতায় করেও আমি ইলিশ ভাপা করি এছাড়াও সাধারণভাবেও মাছটাকে উল্টে একটু পোস্ত আর সর্ষা দিয়ে ইলিশ পোস্তটাও খেতে খুব ভালোবাসি তাই বলছি যে ইলিশ তো আর সব সময় পাওয়া যায় না দেশি মাছ মাছের ঝোল মাছের পোস্ত এমনিতেও খুব ভালোবাসি রুই কাতলা ইলিশ মৃগেল এমনকি যদি পান্তা ভাত হয় তাতে পুঁটি মাছ পিঁয়াজ দিয়ে চটকে খেতেও খুব সুন্দর হয় তাই আমরা দেশি মাছ সব রকমই খুব পছন্দ করি কিন্তু জ্যান্ত মাছ পছন্দ করি না দেশি মাছটাই হল আমাদের প্রিয় খাবার